প্রিয় ভিডিও গেম বলতে আমার অনেক কিছুই থাকে যেই গেম খেলতে ভালো যেই গেম একটু কৌশলজনক হয় বা একটু যেটায় একটু মাথা খাঠাতে হয় শুদু ঢুকলাম গুলি চালালাম মেরে দিলাম এরকম নয় যেরকম আগেকার দিনের ভিডিও গেমগুলো বানাতো যেমন এক্সপ্লেস সিটি বলতে পারেন ফার্স্ট পার্সেন শুটিং গেম এইটা আমরা খুবই খেলেছি ফার্স্ট পার্সেন শুটিং গেমের মধ্যে আমার সব থেকে প্রিয় গেমটি হচ্ছে কল অফ ডিউটি কল অফ ডিউটি ফ্র্যাঞ্চাইজি একটা এমন একটা ফ্র্যাঞ্চাইজি যখন কনসলের মধ্যে ভিডিও গেমটি বানানো হয় তখনকার দিনের গ্রাফিক্সের তুলনায় খুবই ভালো উচ্চমানের গ্রাফিক্স দিয়ে ফার্স্ট পার্সেন শুটিং গেম আগে জনপ্রিয়তা সেটা হচ্ছে কল অফ ডিউটি এরপরে কল অফ ডিউটি সিক্স মানে মর্ডান ওয়ারফেয়র টু যখন বেরোয় তখন আমরা মাল্টি প্লেয়ারের একটা অপশান পাই ল্যানের সাথে কানেক্ট করে আমরা তখন শুধুমাত্র কম্পিউটারের সাথে বা গেমের মধ্যে যেটুকু খেলা ওইটুকু না তার বেশিও একে অপরের সাথে কমপ্লিট করতে পারি নিজের নিজের মতন ওখানে বন্ধুদের ক্লাস বানানো যেত নিজের মতন ওটাকে কাস্টমাইজ করা যেত কাস্টমাইজ করে নিজেরা ম্যাপ সিলেক্ট করে আমরা একে অপরের সাথে খেলে আরো মোজা করতে পারতাম এই কল অফ ডিউটি মর্ডান ওয়ারফেয়র টু থেকে মাল্টিপ্লেয়ার গেমের জগৎটা শুরু হয় আমাদের গেমিং দুনিয়াতে এর আগে যে মাল্টিপ্লেয়ার গেমেগুলো ছিলো সেগুলো কোনো দিনই এত জনপ্রিয়তা পায়নি এই ল্যান কানেক্ট করে মাল্টিপ্লেয়ার গেম জনপ্রিয়তায় আসে ফার্স্ট পার্সেন শুটিং গেম তুলনায় কল অফ ডিউটি মর্ডান ওয়ারফেয়ার টু এছাড়াও আমরা মাঝে মাঝে রোল প্লে গেম যেরকম জিটিএ ফার ক্রাই আর ওয়াচ ডগ সিরিসও দেখতে পারি জিটিএ গ্র্যান্ড থেফট অটো প্রথম পার্টে অত জনপ্রিয়তা না পেলেও জিটিএ ভাইস সিটি স্যান এন্ড্রিয়াস এইগুলো খুবই জনপ্রিয়তা গেম এখনো আমরা সময় পেলে মাঝে মাঝে রোল প্লে গেম খেলি এছাড়াও ফার ক্রাই ফার ক্রাই টু ফার ক্রাই থ্রি এবং ফার ক্রাই ফোর এই চারটি সিরিসটাও গেমের খুবই ভালো গ্রাফিক্স দিয়ে তৈরি করা গেম সম্প্রদায় ফার ক্রাই ফাইভ বেরোয় যেখানেতে আমরা অনেক কিছুই নতুন দেখতে পাই যেমন শিকার করা আরো কৌশলজনকভাবে কাজ করা এবং নিজের মতন নিজে আর্মস বানানো এছাড়াও যদি কেউ কৌশলজনক গেম খোল খেলতে চায় তাহলে ব্যাটম্যান এবং এজ অফ এম্পায়ার্সও খেলতে পারে সেই গেমগুলোতেও কিন্তু অনেক ধরনের বুদ্ধির জোর লাগে শুধুমাত্র ঢুকে খেললেই হয় না ওখানেতে ম্যাপ সিলেক্ট করা কোন কাজটা কখন হবে এবং ধৈর্য ধরে খেলা এইটাও কিন্তু খুবই একটা ভালো কৌশলজনক গেম হিসাবে এজ অফ এম্পায়ার্সটাকে আমরা পেয়ে থাকি এজ অফ এম্পায়ার্স ওয়ান থেকেই খুবই জনপ্রিয়তা না পেলেও এজ অফ এম্পায়ার্স থ্রি থেকে গেমটি একটি উচ্চমানের জায়গায় পৌঁছেছে এবং রোল প্লে গেম এফপিএস গেম এর সাথে নিজের কৌশলজনক গেমটাও অনেক কিছু নথিভুক্ত নিজেকে করিয়েছে এছাড়াও ছোটো ছোটো গেম যেমন টেট্রিস প্যাকম্যান সুপার মারিও আর খুবই নতুন একটা গেম কাকুন এটাও কিন্তু অনেকটাই কৌশলজনক গেম হিসাবে ধরা হতে পারে